ইতিহাসে বিপ্লব বিদ্রোহের কাহিনি খানিকটা বিপ্লব সম্পর্কে আমার খুবই ধারণা রয়েছে যেমন ধরুন ক্ষুদিরাম বসু মহাত্মা গান্ধী হাজরা মহাত্মা গান্ধী হাজরা উনিশশো অষ্টাদশ শতকে সতেরোশো আঠেরশো সতেরো থেকে উনিশ তিরিশ সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশে ছিলেন ভারতে স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেতা বাঘাযতীন ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা ছিলেন উনি উনি খুবই বিপ্লব করতে আমাদের ভারতকে বাঁচাতে খুবই প্রচেষ্টা করেছিলেন ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু খুবই আমাদের বিপ্লবী একটা নেতা উনি তিরিশে সেপ্টেম্বর এগারোই আগস্ট ছিলেন এক জাতীয় ভারতীয় বিপ্লবীদের যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন যতীন্দ্রনাথ দাস যতীন্দ্রনাথ দাস হচ্ছে গিয়ে আমাদের একটা খুবই বড়ো বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ দাস ছিলেন একজন ভারতীয় মুক্তিযুদ্ধ এবং বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী সুভাষচন্দ্র বোস ছিলেন সুভাষচন্দ্র বোস আমাদের একটা বিপ্লবী নেতা ছিলেন সেই বিপ্লবী নেতাদের কাছ থেকে ব্রিটিশদের কাছ থেকে আমাদের দেশকে স্বাধীনতার জন্যে আমাদের যুদ্ধ করে প্রচুর পরিমাণে যুদ্ধ করতে হয়েছিলো সেই যুদ্ধ করে আমাদের দেশকে বাঁচানোর জন্যে সারা দেশকে স্বাধীন করার জন্যে আমাদের সামনে এগিয়ে এসছিলো ওই যে দেশ ওই দেশকে আমাদের প্রচুর প্রচুর লড়াই করতে হয়েছিলো প্রচুর রক্তপাত হয়েছিলো সেখানে অনেকে মারা গিয়েছিলো সেই মারা গিয়ে আমাদের দেশকে আজ স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে গেছে আজ আমরা দেশ আজ আমরা খুব স্বাধীন আমরা স্বাধীনতা খুবই ভালোবাসি